গাছপালা বৃদ্ধির জন্য আমি বিভিন্ন ধরনের মাটি ব্যবহার করি গাছের ধরনের ওপর নির্ভর করে সবজি আমি সবজির জন্য টু ইস টু ওয়ান ইস টু ওয়ান অনুপাতে শিল্প মাটি কোকোপিট এবং বালি ব্যবহার করি ফুল আমি ফুলের জন্য থ্রী ইস টু ওয়ান ইস টু ওয়ান অনুপাতে শিল্প মাটি কোকোপিট এবং পাতলা বালি ব্যবহার করি ফলের গাছ আমি ফলের গাছের জন্য ফোর ইস টু টু ইস টু ওয়ান অনুপাতে শিল্প মাটি কোকোপিট এবং গোবর সার ব্যবহার করি অন্দরের গাছ আমি অন্দরের গাছের জন্য টু ইস টু ওয়ান ইস টু অনুপাতে শিল্প মাটি কোকোপিট এবং পারলাইট ব্যবহার করি গাছের জন্য আমি বিভিন্ন ধরনের সার ব্যবহার করি গাছের চাহিদার উপর নির্ভর করে জৈব সার গোবর সার কম্পোস্ট ভার্মিকম্পোস্ট হাড়ের গুঁড়ো ও নিম খৈল্য রাসায়নিক সার ইউরিয়া ডি এস পি এম ও পি এবং জিপসাম মাটি নির্বাচন করার সময় মাটির এই জল ধারণ ক্ষমতা এবং পুষ্টির মাত্রে বিবেচনা করা গুরুত্বপূর্ণ সার ব্যবহার করার সময় সারের নির্দেশাবলী অনুসরণ করাও গুরুত্বপূর্ণ অতিরিক্ত সার ব্যবহার করা গাছের জন্য ক্ষতিকারক হতে পারে আমি নিয়মিত মাটি পরীক্ষা করি এবং গাছের বৃদ্ধির ওপর নজর রাখি যাতে আমি প্রয়োজনে মাটি এবং সারের পরিমাণ সামঞ্জস্য করতে পারি